ভারতীয় মিডিয়া থেকে আমি বাড়িতে বসে নানান দেশ বিদেশের কথা জানতে পারি এছাড়াও রাজনীতি সম্পর্কে নানান খবর আমি বাড়িতে বসে জেনে থাকি মিডিয়া থেকে বিভিন্ন দেশের খেলাধুলো সম্পর্কে জানতে পারি এছাড়াও আমাদের দেশের মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও বিভিন্ন যেসব পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে তা কত তারিখে হবে কবে হবে কোন জায়গাতে হবে সেই সব বাড়িতে বসেই জানতে পারি এমন কি এইসব পরীক্ষার ফলাফল আমরা বাড়িতে বসেই জানতে পারি আমাদের দেশের কে প্রথম স্থান অধিকার করেছে কোন জেলা পরীক্ষার দিক দিকে এগিয়ে গেছে খবর প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক সেই সম্পর্কে আমার কোনও ধারণা সেরকম নেই কিন্তু আমি মনে করি মিডিয়াতে যেসব খবর দেখানো হয় তা অনেকটাই সঠিক সংবাদপত্র সম্পর্কে আমরা বেশি কিছু বলতে পারব না কারণ আমরা গ্রামের মানুষ আমাদের এখানে সংবাদপত্র বলতে তিনটি সংবাদপত্র আমরা দেখে থাকি আনন্দবাজার বর্তমান এবং গণশক্তি এই সংবাদপত্র পড়ে আমরা নানা দেশ বিদেশের নানান খবর জানতে পারি এছাড়াও আমাদের বাড়িতে যে টিভি থাকে সেই টিভিতে নিউজ চ্যানেলগুলি থেকেও আমরা নানান জিনিস দেখতে পাই নানান খবর দেখতে পাই রাজনীতি সম্পর্কে সব খবর দেখতে পাই এবং নানান খেলোয়াড়ের ছবি দেখতে পাই খেলোয়াড়দের চিনতে পারি তাছাড়াও বাচ্চাদের কীভাবে পড়াশোনা করাতে হয় সেই সম্পর্কেও জানতে পারি এবং দেখতে পাই তাছাড়া মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করেছে এবং উচ্চমাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের ছবি আমরা এই নিউজ চ্যানেলগুলি থেকে দেখতে পাই তাই আমি এই মিডিয়াকে ধন্যবাদ জানাই